আমার সংগ্রহ করা প্রথম স্ট্যাম্প মুদ্রা বা শিলাগুলি যাই বলুন না কেন আমার কাছে যেগুলি আছে সেগুলি হল পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা দু টাকার কয়েন বা দু টাকার নোট দশ টাকার নোট বা কুড়ি টাকার নোট পঞ্চাশ টাকার নোট এগুলি আমার কাছে আছে এগুলির মূল্য আমার কাছে অনেকটাই কারণ এর একসময় অনেক মূল্য ছিল আমার কাছে এগুলি অনেকই মূল্যবান যত্ন করে রেখে দিয়েছি জানি এগুলো কোনো কাজেই লাগবে না তাও অনেক জিনিস আছে সেগুলি আমার সংগ্রহ করতে ভালো লাগে এবং এই সংগ্রহ করে রা সংগ্রহ করে রেখেওছি আমি সযত্নে সেগুলি কোনো কাজে না লাগলেও এক সময় সেইগুলো দেখলে মনে হয় সেগুলো দেখলে পুরোনো দিনের কথাগুলি আমার মনে পড়ে তাই আমি এগুলো সংগ্রহ করে রেখে দিই